হ্যাঁ বল

সরকারের তো এগুলো দেখা উচিত তাদের ভাবা উচিত বাচ্চাদের নিয়ে এত দিন বৃষ্টির ছুটি যে হারে ছুটি দিয়েছে বাচ্চাদের সিলেবাস শেষ হবে কি করে সেটা তাদের বোঝা উচিত

এই বিষয় তো হেড স্যারের সতে কথা এই বিষয়ে তো হেড স্যারের সাথে কথা বলেছি স্যার এবার কী করে ও হুম তুইও একটু বলবি স্যারকে

গার্জেনরা তো এসে আমাদেরকেই দোষ দেবে যে বাচ্চাদের সিলেবাস শেষ হয় নি হেড স্যার তো আমাকে হ্যাঁ হেড স্যার তো ওরকম স্যারকে বললেও তো স্যার কী করে এখন হেড স্যার ফোন করছে আমি তোকে পরে ফোন করছি